হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলুন কীভাবে সাহায্য করতে পারি হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন কীভাবে সাহায্য করতে পারি আচ্ছা আচ্ছা বলুন কীসের জন্য পোশাক কিনবেন আচ্ছা সা হ্যাঁ সামনেই তো সরস্বতী পুজো আসছে তাহলে সরস্বতী পূজার জন্য আপনি কিছু আমাদের নতুন কালেকশান আসছে শাড়ি তো আপনি কিছু শাড়ি নিতে পারেন এছাড়াও আপনার বাড়িতে বাচ্ছাদের জন্য কিছু যদি থাকে তাহলে বাচ্ছাদের জন্য নতুন জিন্স এবং তার সাথে টি শার্ট রয়েছে এছাড়া আপনি যে যেরকম ধরনের চাইবেন ব্র্যান্ডেড পাবেন আমাদের দোকানে বিভিন্ন ব্র্যান্ড পাবেন তাছাড়া এমনি নরমাল কোয়ালিটিও পাবেন যেগুলোর দাম কম থেকে বেশি বিভিন্ন রেঞ্জের পাবেন ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির পাবেন আপনার কোয়ালিটি অনুসারে আপনার হবে বিভিন্ন দাম নির্ধারণ করা হয় আর এছাড়াও আপনি আরো দেকতে পারেন বাচ্চাদের অন্যান্য বিভিন্ন পোশাক রয়েছে তাছাড়া বড়োদের জামা প্যান্ট রয়েছে তাছাড়া বয়স্কদের ধুতি রয়েছে পাঞ্জাবি রয়েছে হ্যাঁ ব্লেজার রয়েছে মোদি কোট রয়েছে এছাড়াও টাই রয়েছে ফরমাল ড্রেস রয়েছে আমাদের এখানে সমস্ত কিছুই পাবেন দাম দেখুন ব্র্যান্ড অনুসারে দাম আপনি যদি ঠিক আছে আপনি যদি নেন তো আপনার ব্র্যান্ডে আপনি আপনার বিভিন্ন ধরনের যে ব্র্যান্ড রয়েছে যেমন ময়ূর রয়েছে পিটার ইংল্যান্ড রয়েছে তারপরে রেমন্ডস রয়েছে ভিমল রয়েছে ও ওতে টেন পার্সেন্ট ছাড় পাবেন

আচ্ছা ওই টেন পার্সেন্ট ছেড়ে ওটা আপনি যদি দশ হাজার টাকার কেনাকাটা করেন ওখানে টুয়েলভ পার্সেন্ট করে দেবো যান হুম ঠিক আছে